আমার গর্বিত হওয়ার অনেক অনেক জিনিস আছে কিন্তু সবার চেয়ে যখন গর্বিত মনে হয় তখনই যখন নিজের মা বাবার মুখে হাসি ফোটানো যায় আমি যখন ক্লাস মাধ্যমিকে টেনে আমার মাধ্যমিক পরীক্ষা ঠিক হয়নি আমার নম্বর ছিল তোমার সিক্সটি এইট পার্সেন্ট কিন্তু তখন আমার মায়ের মনে অতোটা খুশি ফুটে ওঠেনি কারণ সিক্সটি এইট পার্সেন্ট নম্বর হলেও কিন্তু নম্বরটা খুব ভালো না সেই সময় পরবর্তীকালে আমি যখন এইচএস পরীক্ষা দিই এইচএস পরীক্ষার সময় আমার রেজাল্ট হয়েছিল নাইনটি টু পার্সেন্ট আমার সে শুনে আমার কাকু আমার মা বাবা আমার সবাই শক হয়ে যান এবং কাকু নিজের মুখে স্পষ্টভাবে বলেছিলেন যে এত নম্বর আমাদের বংশে কেউ এখনও পায়নি সেই কথা শুনে আমার মনে আজও সেই মা এবং মাসি এবং কাকু এবং মা বাবার সবার মুখে মানে সে হাসিটা আমার মনে হচ্ছে খুশিটা দেখতে পেয়েছিলাম সেটা এখনও পর্যন্ত আমার জন্য প্রথম গর্বিত বলে মনে হয়